হ্যালো উবর ড্রাইভার সাহাব আমি আফ্রিন ইসলাম বলছি কিছুক্ষণ আগে আমি আপনার ক্যাব বুক করেছিলাম এবং পিক আপ লোকেশান রানীহাটি স্ট্যান্ড দিয়েছিলাম আমি লোকেশানটা একটু চেঞ্জ করতে চাই এবং নতুন লোকেশানটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি আপনি কি দয়া করে এই নতুন লোকেশানে আমাকে পিক আপ করতে পারবেন যদি সম্ভব হয় তাহলে খুব ভালো হতো